ও হ্যাঁ হ্যাঁ বলছি আপনি কি জেলে হ্যাঁ বলুন হ্যাঁ বুঝতে পেরেছি এখন মাছের রেট মোটামুটি ভালো যাচ্ছে বলছি উত্তর দিনাজপুরে যে পরিমাণে মাছের চাহিদা ঠিক আছে মানে সেই পরিমাণে তো মাছটা মিলছে না মানে আপনারা কীরকম পরিমাণে মাছটা ধরছেন আপনাদেরকে মাছটা মানে একটু ভালো করে মানে বেশি করে মাছটা ধরতে হবে ঠিক আছে নাহলে আমাদের মার্কেটে চাহিদা মিটছে না মানে কীভাবে চাষ করবো হ্যাঁ মানে মাছের চাহিদা যদি কম হয় তবে কীভাবে ব্যবসা করবো ঠিক আছে বলছি আমরা তো মানে ক্রেতা এবার মাছ কিনে আমরা ব্যবসা করি এবার মানে মাছ বাজারে যতটা চাহিদা ঠিক সেইভাবে আমরা মাছ পাচ্ছি না সেই জন্য আমরাও মানে না ব্যবসাটা করতে পারছি না ঠিকঠাক তো এর জন্য কী করা যেতে পারে বলছি আপনাদের শুনুন শুনুন বলছি আপনাদের কি টাকার দরকার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন আমরা সেইভাবে মানে টাকা পাঠানোর ব্যবস্থা করবো